আমি যে ছুরিটি কিনেছিলাম সেই ছুরিটির ধার খুব সুন্দর ছিলো ছুরিটি দেখতেও সুন্দর ছুরিটা কম দামের মধ্যে অনেক বড়ো পেয়েছিলাম ছুরিটা আমার খুব পছন্দের যখনই আমি রান্না করি তখন এই ছুরিতেই কেটে রান্না করি